হ্যাঁ আমি মনে করি যে মহাবিশ্বের অন্যান্য গ্রহে প্রাণ নেই কারণ প্রাণ নেই কেন প্রাণ একটা বাঁচে অক্সিজেনে সেই অক্সিজেন আমরা গাছপালা থেকে পেয়ে থাকি সাধারণত গাছ থেকেই আমরা অক্সিজেন পেয়ে থাকি এবং সেখান থেকে আমরা অক্সিজেনকে সংগ্রহ করি শরীরের মধ্যেই সেই জায়গাতে কোনও গ্রহেতে কোনও গাছপালা না থাকার কারণে সে জায়গায় অক্সিজেনও নেই ওই জন্যে সে জায়গায় কোনও প্রাণও নেই এবং প্রাণ সেখানে থাকতে পারে না যেখানে অক্সিজেন সেখানেই প্রাণ সেই কারণে কোনও গ্রহেতে প্রাণ নেই অক্সিজেন নেই সেখানে প্রাণও নেই